হ্যাঁ আমি আমাদের হুগলি জেলার মধ্যে আমার পত্রিকাগুলোই সবথেকে ভালো চলে তো আপনি যে যে পত্রিকাগুলো সাবস্ক্রাইব নিতে চান সেগুলো সম্পর্কে আমাকে বলতে পারেন এবং প্রয়োজনমতো যেগুলো আপনার ঘরে পুরোপুরিভাবে গিয়ে গিয়ে সব কিছু ঠিক করে দিয়ে আরে আসতে পারি এবং আপনি যদি প্রতিদিন সকালে চান তাহলে সকালে আপনি যটার সময় বলবেন আপনার বাড়িতে পত্রিকাগুলো পৌঁছেও যাবে হ্যাঁ যে দেখুন যদি আপনি এক মাসের টাকা একসাথে দিয়ে দেন ঐ ক্ষেত্রে আমরা কিছুটা ছাড় দিই আপনাকে পত্রিকাতে যেহেতু আপনি এক মাসেরটা একসাথে দিয়ে দিচ্ছেন আর যেদিন প্রত্যেকদিনের টাকা প্রত্যেকদিন দেন সেই ক্ষেত্রে আপনার আলাদাভাবে টাকা লাগবে ওটা ঐ ক্ষেত্রে কোনো ছাড় নেই আর কি এক একটা এখন আমরা পনেরো টাকা করে নিচ্ছি এবার আপনি যেই কোম্পানি নেবেন সেই কোম্পানির ওপর ভিত্তি করে দাম রয়েছে কোনোটা পনেরো টাকা কোনোটা সতেরো টাকা রয়েছে এইরকম আর কি দেখুন ঐ ঐ ধরনেরও রয়েছে আপনি যদি এক মাসের টাকা একসাথে দিয়ে দেন যেটা পনেরো টাকা করে পড়ছে ওটা তেরো টাকা করে পড়বে যেটা সতেরো টাকা করে পড়ছে ওটা চোদ্দ টাকা করে পড়বে এবার এটা আপনার ওপর না না তাহলে ওরা হয়তো অন্য কোনো কোম্পানির নিচ্ছে ভালো কোনো কোম্পানির নিচ্ছে না আপনিও যদি ওরকম কো আ খারাপ কোম্পানির চান তাহলে অন্য কোথাও যোগাযোগ করুন আমাদের কাছে তো অত কম কোয়ালিটির নেই আর কি আচ্ছা ঠিক আছে